হ্যাঁ আমি সরাসরি আগুনের চুলায় রান্না করেছি কিন্তু এটা গ্যাস ইন্ডাকশানের থেকে আলাদা কারণ ইন্ডাকশানে তো রান্না করতে গেলে কোনো আগুনই লাগে না আর গ্যাসেও সেরকমভাবে এ আগুন লাগে না কিন্তু মানে খুব অল্প আঁচটা লাগে কিন্তু উনানে রান্না করতে গেলে তখন যে কাঠটা দেবে হু হু করে জ্বলে সেটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আমার মনে হয় যে আগুনের চুলায় রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়